পশ্চিমবঙ্গের সংস্কৃতি অনেক সুন্দর পশ্চিমবঙ্গে এ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিবাহিত বিবাহ বা বিভিন্ন পুজো আচ্চা প্রভৃতি অনুষ্ঠান হয় যেমন দুর্গা পুজো কালী পুজো চড়ক সরস্বতী পুজো প্রভৃতি পুজোগুলি হয় যেমন চড়ক পুজোর সময় চৈত্র বৈশাখ মাসে চড়ক পুজো হয় চড়ক পুজোর শুরুর থেকে ন ভোগে কি সাতভোগে কি সাত ভোগে এই পুজোটা হয় এই পুজোয় চার পাঁচজন সন্ন্যাসী বেরোয় সন্ন্যাসীরা রাস্তা দিয়ে ঘুরে প্রত্যেকের বাড়ি বাড়ি যায় এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের আশীর্বাদ করে আসে শিব চান করায় এবং প্রত্যেক বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসে তাদের বাড়ি থেকে চাল পয়সা নিয়ে আসে এবং পুরো সাত দিন তারা এইভাবে টানা রোদে চৈত্র মাসের টানা রোদ গরমে বাবার নাম করে তারা ঘোরে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে তাদের প্রচুর পরিমাণে কষ্ট হয় তবুও তারা বাবার নামে থাকায় তাদের এই কষ্টটা প্রকাশ হয় না তারা মনে বল রাখে যে বাবা তাদের সঙ্গে আছে বাবা এই ন দিন কি সাত দিন তাদের সঙ্গেই থাকবে তারা এইটা ভেবে সাত দিন রাস্তা দিয়ে ঘুরতে থাকে ভীষণ ভারি ভারি ড্রেস পড়তে হয় অনেক সাজতে হয় তবু তারা সেই সাজটারে বাবার আশীর্বাদ মনে করে মাথায় নিয়ে এই সাত দিন কি ন দিন তারা ঘুরতে থাকে ন ভোগে যখন হয় তখন প্রচুর পরিমাণে কষ্ট হয় নদিন রাত জাগা আবার রাত্রেবেলা তাদের সারাদিন রাস্তা দিয়ে ঘুরবার পরে বাড়ি বাড়ি গিয়ে পুজো করবার পরে আবার রাত্রেবেলা অনুষ্ঠান দেখাতে হয় যেমন দুর্গা সিন দেখাতে হয় শিব পার্বতীর লীলা দেখাতে হয় প্রভৃতি অনুষ্ঠান দেখাতে হয় এই চৈত্র মাসের এই অনুষ্ঠানে প্রচুর লোকজন হয় এই অনুষ্ঠানে সকলে যায় রাত্রেবেলা দেখতে তারপরে যে সাত দিন কি নদিনের পরে যে মেলাটা শেষ হয় সেই মেলায় তারা বাঁধা হয় অনেক বড়ো সেই উপর থেকে তারার উপর থেকে একের পরে এক সন্ন্যাসিরা নিচে পড়ে তাদেরকে ধরে নিয়ে আবার বাবার ধারে নিয়ে যাওয়া হয় এবং বাবার ফুল জল তাদেরকে মাথায় ছুঁইয়ে বুকে ছুঁইয়ে তাদেরকে খাইয়ে দেওয়া হয় এবং তাদের বাবার মতেই চালনা করা হয় তাদের বাবার মতে পুজো আচ্চা করা হয় একের পর এক প্রচুর সন্ন্যাসী তারার ওপর থেকে পড়ে এদিন একটা মেলা তৈরি হয় যে মেলায় প্রচুর লোকও আসে বিভিন্ন দোকানও বসে ভাজা যেমন ভাজার দোকান বসে ষ্টেশনারী দোকান সাজগোজের দোকান আইসক্রিম প্রভৃতি দোকান মিষ্টি প্রভৃতি দোকান বসে এইসব চৈত্র মাসের সময় এই চড়কের সময় হয় তাছাড়া চৈত্র মাসে পরেও বৈশাখ মাসেও এই বৈশাখী দোলটা হয় যে দোলটা নয় ভোগে কি সাত ভোগে হয় এই দোলটা পুরো চৈত্র মাসের দোলের মতোই হয় তবে বৈশাখ মাসের দেলটা আরও কষ্টকর হয় চৈত্র মাস বৈশাখ মাস প্রচুর রোদ থাকে এই রোদে মানুষ রাস্তায় বেরোতে পারে না যে পায়ে তাপ লাগবে কিন্তু সেই রোদে তারা বাবার নাম মাথায় করে পুরো রাস্তা দিয়ে ঘোরে বাবার কথা মনে তাদের অন্তরেে গেঁথে থাকে এই কারণে চৈত্র বৈশাখ মাসে তারা এই দেল চালায় তাছাড়া আরও বাঙালি যে অনুষ্ঠানগুলি রয়েছে যেমন সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর সবাই সব মেয়েরা ছেলেরা যারা পড়াশোনা করে সবাই সরস্বতী মায়ের পায়ে ফুল দেয় পায়ের বই দেয় দিয়ে তারা সরস্বতী মায়ের আশীর্বাদ নেয় তারা সারাাদিন উপোস করে থাকে সরস্বতী মায়ের এই অঞ্জলি দেবে বলে এবং পুজোর শেষে তারা সেই সরস্বতী মায়ের পা পায়ে থাকা বইটা নেয় এবং তারা মন প্রাণ দিয়ে সেই সরস্বতী মায়ের পুজো অঞ্জলি দেয় এবং এই সরস্বতী মায়ের পুজো আসবার আগে তারা মনে মনে আনন্দ থাকে যে সরস্বতী মায়ের পুজো আছে তারা অঞ্জলি দেবে মায়ের পায়ে ফুল নিবেদন করবে মায়ের নামে তারা কিছু দেবে এইভাবে সরস্বতী পুজো যায় সরস্বতী পুজোয় অনেকে ঘুরতে যায় অনেকে সরস্বতী মায়ের মতো শাড়ি পরে সরস্বতী মায়ের মতো সাজবার চেষ্টা করে অনেকে সরস্বতী হওয়ার চেষ্টা করে অনেক ছোটো বড়ো সকলে শাড়ি পরবার শাড়ি পরে মায়ের অঞ্জলি দেয় এছাড়া কালী পুজোও হয় যে কালী পুজো কালী পুজোর দিন কালী পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়া হয় বাঙালিদের এই কালী পুজো দুর্গা পুজো হলো মেন এবং সেই কালী পুজোতে তারা চোদ্দো শাক মোমবাতি চোদ্দো রকমের আলপনা দেওয়া এই সবগুলো করে এবং কালী পুজোর দিন রাত্রিবেলা বাজি ফাটানো চারিদিকে ছেলেপিলের হইহট্টগোল কতো ছেলেপিলে আনন্দ করে কতো মানুষজন এই আনন্দে থাকে এবং কালী পুজোর সময় মায়ের মুখ দেখতে যাওয়া কালী পুজোর প্রসাদ খাওয়া সারারাত ধরে সারা জায়গায় অনুষ্ঠান দেখা সকালবেলা সব সকল জায়গায় গিয়ে সেই প্রসাদ অর্জন করা এই সবগুলি হয় এবং প্রচুর আনন্দে থাকে আর একটা অনুষ্ঠান হলো বিবাহর অনুষ্ঠান এই বিবাহের অনুষ্ঠান হলো এমন যেখানে স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী দুজনের মনের বন্ধনে বন্ধন করা হয় এই অনুষ্ঠানটা বাড়িপক্ষ দুই বাড়ি পক্ষ এক জায়গায় বসে এই অনুষ্ঠানটা তৈরি করে এই অনুষ্ঠানে ছেলে ছেলে এবং মেয়ে দুজনের মনোমিল হওয়ার দরকার আগে এবং মনোমিল হয় তারপরে অনেক দিন ঘুরবার পরে তাদের বিয়ে থাওয়া হয় এবং তারা বিয়ে থাওয়ার আগে তাদের যে অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলি হয় সেগুলি হলো বিয়ের আগের দিন তাদের আইবুড়ো ভাত খাওয়ানো হয় বিয়ের দিন গায়ে হলুদ তাদের সাজের জিনিসপত্র তার এক মাস আগে থেকে তাদের গয়নাগাঁটি জিনিসপত্র কেনা বাড়িতে আনন্দ হওয়া বা বিয়ের কদিন আগে বাড়িতে প্যান্ডেল হওয়া বক্স খাটানো মাইক খাটানো খাটিয়ে গান চালানো সারাদিন বিয়ের দিন সকালবেলা তাদের আইবুড়ো ভাত খাওয়ানোর পরে আগের দিন আইবুড়ো ভাত খাওয়ানোর পরের দিন গায়ে হলুদ হবে সেই বিবাহর বিবাহ সন্ধের লগনে গোধুলি লগ্নে বা গোধুলি লগ্নে বিয়েগুলো বেশি হয় বা গোধূলি লগ্নে বর আসবে পালকিতে করে কি গাড়িতে করে তখন কনে সেজেগুজে রেডি থাকবে এবং বিয়েতে পুরোহিত মন্ত্র পড়বে এবং চার হাত এক জায়গায় এক জায়গায় করবে শুভদৃষ্টি হবে মালা বদল হবে বিয়ের অনুষ্ঠানটা খুব শুভভাবে হয় এবং পরের দিন সকালবেলা মেয়েদের বাড়ি থেকে ও মেয়েকে ছেলেটার সাথে চলে যেতে হয় এবার ছেলেদের বাড়িতে যেতে হয় মেয়ের বাড়ি ছেড়ে চলে যেতে হয় অনেকে কান্নাকাটি করে প্রচুর এবং তারপরে এইভাবে বিয়েটা সম্পূর্ণ হয় তারপরের দিন সেই দিন দিন কালরাত্রি চলে না বর স্বামী স্ত্রী কেউ কারুর মুখ দেখলে চলবে না তার পরের দিন তার পরের দিন হলো ফুলসজ্জা রাত চলে এইদিন ছেলেদের বাড়িতে খাওয়া দাওয়া হয় প্রচুর আনন্দ করা হয় এগুলি হয় এবং বাঙালির প্রধান যে উৎসব সেটি হলো দুর্গা পুজো এই দুর্গা পুজো পাঁচ দিন হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী বিজয়া তারপরে মা বিসার্জন হয় এবার এই পাঁচ দিন প্রচুর আনন্দ হয় সারা জায়গায় অনুষ্ঠান হয় পাঁচ দিন নানা রকমের নতুন নতুন বস্ত্র পরা হয় এবং নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া হয় নতুন নতুন জায়গায় ঘোরা হয় নতুন নতুন মায়ের মুখ দেখা হয় মায়ের নামে অঞ্জলি দেওয়া হয় অষ্টমীর দিন নবমীর দিন মায়ের নামে ঘুরতে যাওয়া হয় এবং দশমীর দিন মা দশমীর দশমীর দিন মায়ের বিসর্জন হয় এবং বিসর্জনের সময় মা চলে যায় পাঁচ ছ দিন থাকবার পরে সকলে একটু মন মরামতো হয় তবু মা প্রতি বছর তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করবার পরে এই দুর্গা পুজোটা আসে বাঙালির সেই দুর্গা পুজোও অনেক আনন্দের সহিত কাটে